আমি যেহেতু বাড়ির বউ সেখানে বিদ্যুতের উপর আমার জীবিকা নির্ভর করে না তবে হ্যাঁ বিদ্যুৎ থাকলে সুবিধাই হয় ভালো যেমন অনেক সময় তো বেশিরভাগ সময় হিটারে রান্না করি সেখানে বিদ্যুৎ চলে গেলে একটু অসুবিধাই হয় আর গরমের সময় অনেক সময় আবার বিদ্যুৎ চলে গেলে তখন বিদ্যুতের অভাবে আমাদের একটু কষ্ট অনুভব হয় সেই জায়গা দেখতে গেলে আবার এখানে তো আমাদের ইনভার্টারেরও ব্যবস্থা থাকে কিন্তু সে আর কতক্ষণ তাতেও তো বিদ্যুতের দরকার হয় প্রয়োজন হয় সেখানে বিদ্যুৎটা প্রয়োজন হয় কিন্তু বিদ্যুতের উপর নির্ভর করে চলি তা নয় ইনভার্টার থাকে খুব একটা অসুবিধা হয় না অসুবিধা তবুও অনেক সময় গরমের সময় কষ্ট পাই ইনভার্টারে আর কতক্ষণ চলবে এই এই দিক থেকে দেখতে গেলে বিদ্যুতের প্রয়োজন লাগে